হ্যাঁ আমি ডক্টর বর্ণালী বলছি বলুন আমি তো ঝাড়গ্রামে মার্কেটে বসি ঝাড়গ্রাম মার্কেটের মধ্যে যে ল্যান্ডমার্কটা আছে সেই ল্যান্ডমার্কের নীচে যে ওই ইকো যে হাউজটা আছে ইকো হাউজের সামনে বসি সপ্তাহে তিনদিন বসি সোম মঙ্গল বুধ তিনবার তিনদিন থাকি সকাল ছটা থেকে দশটা পর্যন্ত না আমার ফিজে পাঁচশো টাকা প্রথম পাঁচশো টাকা দিতে হবে আপনার শরীরের কি অসুবিধা হচ্ছে সেটা যদি আমাকে একটু বলেন তো আপনি আমাকে দেখানোর আগে আপনি আমাকে দেখানোর আগে তাহলে ওখানে কোনো একটা প্যাথোলজিতে গিয়ে আপনি আগে আপনার ইউএসজিটা করিয়ে নেন ইউএসজিটা করে নিলে আমারও দেখতে সুবিধা হবে ইউএসজি করিয়ে ইউএসজি রিপোর্টটা নিয়ে তারপর আপনি আমার কাছে আসুন হ্যাঁ আপনি ওখানে ঝাড়গ্রাম যে স্পন্দন আছে ওই স্পন্দনে করান ওই স্পন্দনের রিপোর্ট নিয়ে আসুন আমি ওই স্পন্দনের রিপোর্টটাই ইয়ে হলে তাহলে না যেহেতু আমি ঝাড়গ্রামেরই ডাক্তার সেহেতু আমি ঝাড়গ্রামেতেই দেখব আপনি ঝাড়গ্রামের ওখানেই রিপোর্টটা করান না ওখানে রিপোর্টটা করে করে নিয়ে তারপর আমার কাছে আসুন ঠিক আছে ছাড়ছি না না না ঠিক আছে আর অন্য কোথাও করতে হবে না রাখছি